একটা ব্যবসা শুরু করার সময় গ্রামের মানুষ যেসব অসুবিধার সন্মুখীন হয় তার মধ্যেও অন্যতম হলো আর্থিক সমস্যা কেননা যে কোনো ব্যবসা শুরু করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন হয় যেটা গ্রামবাংলার মানুষের কাছে অনেকটাই কম থাকে গ্রামীণ ভারতে ব্যবসাকে সমর্থন করার জন্য আরও যেসব ব্যবস্থা করা উচিত সেটা হলো সরকারের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত ছোটো ছোটো জীবিকা শুরু করার জন্য তাদেরকে লোন দেওয়া বা তাদেরকে উৎসাহ দেওয়া এবং কিছু স্বনির্ভর কাজের জন্য তাদের পাশে থাকা তাহলে গ্রামবাংলার ব্যবসা আরও বেশি উন্নত হবে